হ্যাঁ আমি মনে করি যে গ্রাম অঞ্চলে তরুণ প্রজন্মের উপযুক্ত জীবন সঙ্গী তারা পায় না কারণ গ্রাম অঞ্চল সব দিক থেকে পিছিয়ে আছে প্রথমত যে গ্রাম অঞ্চলে যে তরুণ যুবক তারা প্রথমত বেকার আর কোনো মেয়েই চাইবে না যে কোনো একজন বেকার ছেলেকে সে তার জীবন সঙ্গিনী বানাতে তাছাড়া বেকারত্বর পাশাপাশি গ্রাম অঞ্চলে সব দিক থেকে পিছিয়ে আছে শহরের তুলনায় সে রাস্তাঘাটই হোক বা যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা দিনের পাশাপাশি রাত্তিরেও মানে গ্রাম অঞ্চল মানে একটা ভয় ভয়ও ব্যাপার এখনকারের এ যুগেও তাই কোনো তরুণ যুবক গ্রাম অঞ্চল নিজের পছন্দমত জীবন সঙ্গিনী পায় না আর সু মানুষ এখন গ্রাম অঞ্চলের তুলনায় শহরেই বেশি বসবাস করতে পছন্দ করে কারণ গ্রামে যে সব সুযোগ সুবিধা পাওয়া যায় না সেগুলো তুলনামূলকভাবে শহরাঞ্চলে সবই সুযোগ সুবিধা পাওয়া যায় যাতায়াতেরই হোক বা যোগাযোগ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা এবং রোজগা রোজগার তো শহরাঞ্চলে প্রায় আছেই কোনো না কোনো ও কাজে যুবক শহরাঞ্চলে যুবক যুক্ত হয়েই যায় সে সরকারি বা বেসরকারি কোনো রকমই কাজ হোক সেখানে সহজেই খুব সহজেই কাজ পেয়ে যাই শহরাঞ্চলে যেগুলো গ্রাম অঞ্চলে হয় না